হ্যাঁ আমি ছোটোবেলায় এবার স্কুল থেকে আমাদের একটা জায়গায় নিয়ে গিয়েছলো শান্তিনিকেতনে তো এই যা শান্তিনিকেতনে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তো ওখানে যে সা রবীন্দ্রনাথ ঠাকুর বসে যেখানে গাছের তলায় পড়াশোনা করাতেন সেখানে আমার জায়গাটা খুব ভাল লেগেছে আর ওখানে লাল মাটি আর ওখানের গন্ধ খুব সুন্দর আমার লেগেছে গাছপালা তারপরে ওখানে খাবারের দোকানে মাটির থালায় খেতে দেওয়া এগুলোও আমার খুব ভালো লেগেছে